স্কুলের বাচ্চাদেরকে ইতিহাস শেখাতে হবে যেমনভাবে যেমন বলতে হবে যে ইতিহাস মানে এমন একটা সাবজেক্ট যে সবার মাথায় ঢোকে না আর ইতিহাস শেখাতে হবে ইতিহাসের মধ্যে শুধু শাল দিয়ে সব নাম আগেকার যুগে কিছু কাহিনি তুলে ধরা আর বাচ্চাদেরকে ইতিহাস বোঝাতে হবে যেমনভাবে যে আগেকার যুগে একটা একটা গল্প শুনলে তারা মন দিয়ে শুনবে তারপর যেমন আগে কেমনভাবে দেশ স্বাধীন হয়েছিলো কত সাধারণ মানুষের রক্ত দিয়ে আমাদের মতো কত শ্রমিকদের রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছিলো বা আগে ইংরেজরা আমাদেরকে শাসন করতো আমাদেরকে আমাদেরকে খারাপ ব্যবহার করতো আমাদের সঙ্গে তারপর আরও বিভিন্ন বিভিন্ন ইতিহাসে যেমন আগে সতীদাহপ প্রথা ছিলো তারপর যেমন নীল চাষ আরও বিভিন্ন বিভিন্ন জিনিস ছিলো সেগুলো তাদেরকে যদি গুছিয়ে বলা হয় তারা মন দিয়ে শুনবে আর বাচ্চাদেরকে কোনো জোর দিয়ে বঝালে তারা বুঝবে না তাদেরকে শান্ত মনে বোঝালে তারা সেই জিনিসটাকে ভালো ব্রেনে ধরে নেবে তারপর আরও আগে যেমন হতো যে নীল চাষ যে বিঘা প্রতি এত দিতে হবে রাজার সেটা তারপর সতীদাহও প্রথা আরও বিভিন্ন বিভিন্ন আছে সেগুলোকে বাচ্চাদেরকে বোঝাতে হবে যে এমনভাবে বোঝাতে হবে যেন তারা মন দিয়ে শোনে আর তারা যদি মন দিয়ে শোনে তাড়াতাড়ি বুঝে নেবে আর ইতিহাস বাচ্চাদেরকে এমনভাবে বোঝানো উচিত